হ্যাঁ বাংলা থেকে আমি সংস্কৃত বা ইংরেজিতে এবং সংস্কৃত বা ইংরেজি থেকে বাংলাতে আমি বেশ কিছু অনুবাদ করেছি এবং এগুলো আমাদের স্কুলের পাঠ্যবইয়ের অন্তর্গত ছিল এক্ষেত্রে আমার অভিজ্ঞতা বলতে যেহেতু সংস্কৃত থেকে সংস্কৃত বা ইংরেজি আমাদের মাতৃভাষা নয় তাই কিছু কিছু ক্ষেত্রে আমাদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে অভিজ্ঞতা কম থাকায় বেশ কিছু সমস্যা ছিল এবং এগুলি সমাধান করতে আমাদের শিক্ষক মহাশয় বা টিউশনের শিক্ষক মহাশয়রা বিভিন্নভাবে সাহায্য করেছিলেন